ঝাড়গ্রামে কিছু স্থানীয় শিল্প বা ব্যবসার মধ্যে সব থেকে পড়ে কাষ্ঠ শিল্প এখানে কাষ্ঠ শিল্পটা সব থেকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে থাকে কারণ এটা যেহেতু জঙ্গলমহল এলাকা সেহেতু এখানে গাছের সংখ্যা প্রচুর বেশি কারণ গাছের দামও কম এখানে তো প্রায় সময় গাছ মানুষ কেটে নিয়েও চলে যায় চুরি করার মতন কেটে নিয়ে চলে যায় তো ঝাড়গ্রাম এলাকায় এরকম আছে যে গাছ নিয়ে মানুষ অনেক রকম ব্যবসা শুরু করেছে গাছে নানা কারুকার্য করছে সেগুলো নিয়ে বাইরে বিদেশে যেখানে ও বিক্রি করছে তো এইভাবে হচ্ছে ঝাড়গ্রাম জেলার অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে ঝাড়গ্রাম জেলায় এছাড়াও ঝাড়গ্রাম জেলাতে আছে ধান চাষ ধান চাষটা খুব একটা ভালো না হলেও কিন্তু এখানে ধান চাষ হয় তো ধান চাষের ওপরে কৃষি কৃষিভিত্তিক যে অর্থনীতিগুলো হয় সেগুলো সব করে নিতে পারে এছাড়াও এখানে কারখানা আছে পেপার কারখানা যেখানে পেপার তৈরি এখানে কাঠ শিল্পটা বেশি হওয়ার জন্য এখানে পেপারটাও বেশ ভালোভাবে তৈরি হয় তো এটাই হচ্ছে আমাদের ঝাড়গ্রামের নীতি